হুম কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আজকে দোকানটা বন্ধ আসলে বৃষ্টি পড়ছিলো তো ওই জন্য আচ্ছা আচ্ছা ও আপনার কি মোবাইলে স্ক্রিন গার্ড লাগানো থাকে নি আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি কি ওটা ছবি তুলে পাঠাতে পারবেন এখন দোকান তো আজকে সোমবার মঙ্গলবারে খুলবে আপনি বিকালের দিকে আসুন তাহলে

আসলে দেখুন না দেখলে তো বলতে পারছি না যদি মানে স্ক্রিন গার্ডটা যায় তাহলে কত দুশো তিনশো টাকার একটা স্ক্রিন গার্ড লাগিয়ে দিলেই ঠিক হয়ে যাবে এবার যদি মেইন ডিসপ্লে চলে যাবে আপনি তো বলতেও পারছেন না আপনার না কি ডিসপ্লে যদি ওদের ডিসপ্লে হয় তাহলে একটু বেশি খরচা পড়বে আর কি তাও ধরে রাখুন দশ বারো হাজার টাকার মতো আর যদি এমনি নর্মাল ডিসপ্লে হয় তাহলে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি

আচ্ছা ঠিক আছে আপনার কোন কোম্পানির ফোন ছিল রেডমি কোম্পানি তাহলে আই থিঙ্ক তিন চার হাজারে হয়ে যাবে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে মঙ্গলবার আমাদের দোকানের অ্যাড্রেসটা জানেন তো ওই রাধা রাধাবল্লভপুরের সামনেটাতে ওখানে যে মন্দিরটা আছে পুরো মন্দিরটার অপজিটে হুম ওখানে এসে আমাকে না হয় ফোন করবেন আমি তারপরে বলে দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর কিছু হয়েছিলো মানে স্ক্রিন খারাপ বাদ দিয়ে আর কিছু হয়েছিলো

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসুন না মঙ্গলবার দিন কোনো অসুবিধা নেই

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে